এখানে প্রতিবন্ধী ক্রীড়াবিদদের বলতে গেলে যে ভারতে প্রতিবন্ধী ক্রীড়াবিদদের অনেকরকমের খেলা হয়ে থাকে এবং সুযোগ সুবিধা বলতে গেলে নানা রকমের কোচিং সেন্টারও খোলা হয়েছে এবং বিশেষ ভাতা বলতে বিশেষ ভাতার কোনও ব্যবস্থা করা হয়নি যদি না সে ন্যাশনাল কোনও খেলা খেলে এবং প্রশিক্ষিত পেশাদার বলতে যে এখানে ইঙ্গিত দেওয়া হয়েছে যদিও যে তবু প্রশিক্ষিত পেশাদার বলতে পেশাদার মানে কোচিং সেন্টার এখানে অনেক কোচিং সেন্টার খোলা হয়েছে এই প্রতিবন্ধীদের ক্রীড়া উৎসাহিত করার জন্য ধন্যবাদ